আমরা বাঙালি তাই সাধারণত বাংলা খাবার খেতেই পছন্দ করি আপনি সাধা আমি সাধারণত লাঞ্চে মাছের ঝোল ভাজা শুক্ত শাক ভাজা চাটনি দিয়ে লাঞ্চটাই আমি বেশি পছন্দ করি আর রাত্রে ডিনারের জন্য একটু হালকা খাবার খাওয়াটাই ঠিক গরম ভাতের সঙ্গে ডাল পোস্ত ডিম ভাজা আলু ভাজা আর একটু দই খেয়ে আমরা রাত্রের ডিনার শেষ করি